আমি ঝাড়গ্রামের মুকুন্দপুর গ্রাম থেকে দীঘা বেড়াতে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করার জন্য ড্রাইভারকে কল করলাম যে আমি দু তারিখে দীঘা যাব আমার একটা ক্যাব লাগবে তখন ড্রাইভার জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন এবং কত তারিখে যাবেন আমি বললাম দীঘা যাব রাত দশটার সময় আর জুলাইয়ের দু তারিখে তখন উনি জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় আমি বললাম মুকুন্দপুর গ্রাম এবং আমরা যাব বারোজন সেইভাবে আপনি একটা গাড়ি নিয়ে আসবেন তো উনি যাত্রার জন্য আমাকে সমস্ত রকম সাহায্য করলেন আমরা গাড়ি ভাড়া করে রওনা দিলাম